হ্যালো হ্যাঁ হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি না ব্যস্ত নেই এই মুহুর্তে হ্যাঁ বলুন হ্যাঁ হয়ে তো যাবে জায়গা কার নামে আছে রেজিস্ট্রি করা আছে কতো জায়গা জায়গার পরিমাণ আমার ফি আছে জানেন তো আমি হচ্ছে ফ্রি পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে আপনি আসুন সে দেখে পরে আমি এ করে নেবো অ্যাড্রেস লিখুন ভিলেজ খান্দালিয়া পোস্ট কলাতলা হাট খান্না রামনগর আর আপনার নম্বর তো আছেই ওই নম্বরটা মোটামুটি দিন পনেরোর মধ্যে আমি সমাধান করে দেবো ওকে ওকে ঠিক আছে অবশ্যই জানাবেন ঠিক আছে